বাংলা ভাষা সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে যেমন বাংলা ভাষা মনে করেন অনেকে এসেছে আর্য অনার্যদের কাছ থেকে কিন্তু আসলে বাংলা ভাষা এসেছে সংস্কৃত ভাষা থেকে সেজন্য সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা হয় এই সমস্ত ভ্রান্ত ধারণা দূর হতে পারে শুধুমাত্র সাহিত্যের ইতিহাস পড়ার দ্বারা সাহিত্যের ইতিহাস বইটি পড়লে আমরা বাংলা ভাষার উৎস কোথায় থেকে এবং বাংলা গান আরও ইত্যাদি বাংলার যে সমস্ত উৎসগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমরা জানতে পারি বাংলা ভাষা সম্পর্কে বিস্তারিত জানতে পারি সাহিত্যের ইতিহাস বইয়ে তাই আমি মনে করি বাংলা ভাষার বিস্তারিত জানার জন্য সাহিত্যের ইতিহাস বইটি পড়া অত্যন্ত জরুরি